হ্যালো এই আমি হ্যালো সুদীপ্তদা ও আমি আপনার দোকানে কালকের বাজার করতে গিয়েছিলাম আর কিছু মালপত্র আর ফেলে এসেছি ওখানে আছে কী আচ্ছা কী কী বলুন তো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আমি একটু না ভুলে যাই আমি ওই জন্যে আগে পয়সা দিয়ে দিই যে ভুলে যাই লোক হয়তো কী বলবে যে হায় পয়সা দিল না চলে গেলো কিন্তু আমি পয়সাটা দিয়ে দিই আর ওই মালটা হচ্ছে পরে নিই আর আমি ভুলে ভুল হয়ে গিয়েছে আমার আচ্ছা আছে তো আচ্ছা আর আচ্ছা সময় করে আমি যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি খুব একটা খারাপ নয় দাম একটু বেশি নিয়েছে হ্যাঁ একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ওই অন্য দোকান থেকে নিয়ে তো দেখলাম একটু দামটা যেন বেশি মতো নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা রা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কাল বিকালে গেলে হবে না আচ্ছা কাল বিকালেই যাবখনে